হ্যালো হ্যাঁ এটা কি কোনো ক্যাব সংস্থা আসলে আমি আপনাদের এখানে ফোন করছিলাম একটা ক্যাব বুক করার জন্য হ্যাঁ খ্যাবটা আমার লাগবে গত উনতিরিশ তারিখ নাগাদ আসলে আমার ক্যাবটা লাগবে এই সকাল সাড়ে আটটা নাগাদ ধরুন হ্যাঁ তো আপনারা যদি একটু দেখে বলতেন যে ওই সময়টাতে আপনাদের ক্যাব পাওয়া যাবে কি না বা কতোক্ষণ লাগবে আমার গন্তব্যে আসতে বা আপনারা সময়টা কীভাবে মেনটেন করেন যদি ওগুলো দেখে একটু বলতেন খুব ভালো হতো তাহলে উনতিরিশ তারিখ ফাঁকা আছে তাহলে খুবই ভালো আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ কিন্তু যদি বলতেন যে হ্যাঁ আমার গন্তব্যটা হ্যাঁ আমার গন্তব্য হচ্ছে আমি যাবো সরকারি যে ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে জলপাইগুড়ির ওই কলেজটাতে যাবো আর পিক আপ আমিকে পিক আপ করতে হবে ওখানে জলপাইগুড়ির যে ডি এ ভি স্কুলটা আছে হ্যাঁ ওই ডি এ ভি স্কুলের মেন গেটের সামনে থেকে আমি উঠবো হ্যাঁ তো আপনারা ওখান থেকে আমাকে পিক আপ করবেন সাড়ে আটটা সময় থেকে উঠবো তাহলে আপনাদের পৌঁছোতে কতো সময় লাগবে যদি বলতেন সেটা খুব ভালো হতো হ্যাঁ তো ওই সময়টাতে আচ্ছা ঠিক আছে এক ঘন্টার মধ্যে পৌঁছে দেবেন না আচ্ছা যদি সেরকম হয় তো তাহলে দশটার মধ্যে তাই তো তাহলে যদি তাহলে সময়টা আর একটু আগিয়ে দিন কারণ আমার হচ্ছে ওই সাড়ে নটার মধ্যেই পৌঁছাতে হবে ঠিক আছে তাহলে ওটা আটটা সময় করে দেবে আচ্ছা আপনাদের কতো কী ভাঁড়া লাগবে যদি বলতেন বা আপনাদের সময়ই ঠিকঠাক করে আপনারা মেনটেন করেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে খুবই ভালো সময় মেনটেন করার দরকার আছে তালে টাকাটা কি আমাকে কি অ্যাডভান্স কিছু করতে হবে নাকি ও দিন ক্যাব আসার পর যিনি ক্যাব ড্রাইভার আসবেন ওনাকেই ওখানে কিলোমিটার কতো কী চেক করে উনিই আমাকে বলে দেবেন আচ্ছা ঠিক আছে তালে উনি যদি চেক করে দেন তাহলে আগে থেকে অ্যাডভান্স করার কোনো কিছু রইলো না কিন্তু অবশ্যই আপনারা দেখবেন যেন ওই ক্যাবটা আমি ওই উনতিরিশ তারিখ সকাল আটটা নাগাদ ডি এ ভি স্কুলের সামনে পেয়ে যাই অবশ্যই লক্ষ্য করবেন কারণ আমার একটা পরীক্ষা আছে যদি না পাই ক্যাবটা তো সেক্ষেত্রে আমার প্রচুর সমস্যা হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে অবশ্যই আচ্ছা ঠিক আছে আপনারা যখন বলছেন আমি আপনাদের ওপর ভরসা রাখছি ঠিক আছে তাহলে রাখছি ধন্যবাদ